সাগরে মাছ ধরার কিছু কৌশল যেমন আমরা জেনে থাকি ট্রলারে করে দেখি মাছ ধরার জন্য সমুদ্রে বার হয় গভীর সমুদ্রে যখন পৌঁছে যায় তখন সেখানে তারা জাল ফেলা শুরু করে সেই জালকে দেখেছি ভাাসিয়ে রাখার জন্য তাতে কিছু শলা বা কিছু বোতল যেটার সাহায্যে হয়তো জালটাকে ভাসিয়ে রাখা যায় আর কি সেসব কিছু জিনিস দিয়ে জালটাকে ভাসিয়ে রাখার জন্য ব্যবহার তারা করে থাকে তারপর সেই জাল ফেলতে ফেলতে খুব কমস কম ছয় সাত ঘন্টায় লেগেই যায় তারপর সেই জাল যখন পরের দিন যখন তোলা শুরু করে সেই সময়ে আমরা দেখতে থাকি জালের মধ্যে অনেক সামুদ্রিক যেমন কিছু মাছ সেখানে ধরা পড়েই থাকে খুব বড়ো বড়ো মাছের মধ্যেও কিছু সার্ক মাছ সেখানে হয়তো চলেই আসতে পারে তারপর সেখানে আমরা দেখে থাকি কিছু সমুদ্রের মাছ ধরার সময় হয়তো তিমি মাছের সাথে কোনো দিন দেখা হয়েই থাকে তারপর মাছ যখন আমরা পাই সেখান থেকে কিছু সামুদ্রিক মাছ যখন আমরা পেয়ে থাকি পামফ্রেট তারপর সেখানে কিছু কিছু সার্ক মাছও জালের মধ্যে উঠে যায় এবার সেই বড়ো মাছের বাজারে যখন যায় সেই মাছ সেই মাছ তখন বিক্রির জন্য গাড়িতে করে সেই বড়ো বরফের পেটিতে রাখা মাছ নিয়ে যাওয়া হয় বড়ো বাজারে সেই ফিশ মার্কেটে গিয়ে সেই সেই মাছের নিলামি চলে যে যত টাকা দিয়ে পারে সেই সময় তারা কিনে নেওয়ারই চেষ্টা করে থাকে তারপর সেই সময় সেই তার যদি হয়ে যায় ঠিক বলি বলিতে মাছ তারা পেয়ে যায় সেই মাছের তারপর শুরু হয় ডিস্ট্রিবিউটিং সেই মাছ তারপর চলে যায় দোকানে দোকানে সেলিংয়ের জন্য